পশ্চিমবঙ্গের বৃত্তিমূলক প্রশিক্ষণ বা দক্ষতা বিকাশের সুযোগগুলি হলো সরকার বিভিন্নরকম ভাবে সুবিধা করে যেমন তারা কৃষিলোন দেয় এছাড়া উৎপাদনগত দিক থেকে তারা উন্নত প্রযুক্তির কৃষিকাজের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির বীজ আনায় এছাড়া তারা বিভিন্ন প্রকার সরকারি ঋণ দিয়ে সাহায্য করে এছাড়া পশ্চিমবঙ্গের সরকার খুবই আতিথেয়তাপূর্ণ মানসিকতা এছাড়া সরকার একটি উৎকর্ষ বাংলা প্রকল্প নামে আইন চালু করেছে যেখান থেকে খুবই সুবিধা পাওয়া যায় বৃত্তিমূলক প্রশিক্ষণ বা দক্ষতা বিকাশের ক্ষেত্রে